হুম বলছি যে আমরা পশ্চিমবঙ্গ থেকে আপনাদের ওখানে ঘুরতে যাব ঠিক আছে এবারে আপনার তো দোকান আছে ইয়ের ওই সেই রাজস্থানী খাবারের খেতে গেলে কীরকম কী প্রাইস

হুম বলছি বলি দুপুরের লাঞ্চ এ খাওয়া দাওয়ার জন্য কত কী প্লেট পড়তে পারে আমরা মিনিমাম আটজনের মতো ঘুরতে যাব ঠিক আছে আট দশজনের মতো যাব ঠিক আছে এবারে আপনার যদি দোকানে মানে খাওয়াটা হতো মানে লাঞ্চটা করা যেত খুব ভালো হতো আপনার আপনি যদি বলেন পাঁচশো টাকা থেকে শুরু তাহলে আমাদের দাম তো ভালোই পড়ে যাবে হুম হুম ঠিক আছে আমি তাহলে ওখানে গিয়ে তাহলে ঠিক আছে